হ্যাঁ আমি সমাজের মাধ্যমে আমি আমার ছবি পোস্ট করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে যেমন হোয়াটসঅ্যাপে করি ফেসবুকে করি ইন্সটাগ্রাম আছে ট্যুইটার আছে এরকম নানান অ্যাপে আমি আমার ছবি পোস্ট করে থাকি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার কারণ হল হোয়াটসঅ্যাপে ভিউ বাড়ানোর জন্য ইন্সটাগ্রামে স্টোরি দেওয়ার কারণ যাতে ইন্সটাগ্রামের অ্যাকাউন্ট গ্রো আপ হয় যাতে সবাই আমাকে চেনে মেয়েদের সাথেও অল্প আলাপ আলোচনা হয় যাতে মেয়েরাও চেনে লাইক ফেসবুকে দিই লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য এবং সেই ছবিগুলো পোস্টগুলো দেখে আমার বন্ধুরাও খুব ভালো ভালো কমেন্টও করে রিয়াক্টও দেয় লাইকও করে তাই জন্য আমি বিশেষ করে আরও বেশি করে সবার সাথে বন্ধুত্বটা বাড়িয়ে রাখার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার ছবি পোস্ট করে থাকি